না খবরে দেখানো জিনিস আর বাস্তবে ঘটতে থাকা জিনিসের মধ্যে পার্থক্য বলতে এখানে খবরে মানে কি আমরা সেটা অনলাইনে মধ্যমে দেখতে পাই খবরের মাধ্যমে যেই জিনিসটা আমরা দেকি সেটা অনলাইন টি ভি মোবাইল নিউজ এসবে আমরা দেখতে পাই আর মানে নিজের কানে শুনা যে খবরগুলো নিজের কানে শুনা বলতে ধরুন একটা মানুষের কাছে তার সঙ্গে সাক্ষাৎ হলো সাক্ষাতে তারা যে একটা গল্প বলে বা তারা একটা খবর শোনায় সেটা নিজের কানে শোনা ঠিক আছে নিজের কানে শোনাটা একটা আলাদা জিনিস আর খবরে দেখাটা আলাদা জিনিস খবরে আমরা বাড়িতে বসে টিভিতে বা মোবাইলে বা ল্যাপটপ বিভিন্ন রকম যে অনলাইন দিকগুলো আছে আমরা অনলাইনে দিকের মাধ্যমে আমরা জিনিসগুলোকে দেখতে পাই বা সেগুলোকে আমরা দেকি শুনি আর যখন কোথাও আমরা একটু ফাঁক দিয়ে বেরোই বা একটু বন্ধুর সঙ্গে আড্ডা মারি কোনও কিছু একটা চা দোকান বা ক্লাব এসব জায়গায় বসে থাকি তখন একটা সেখানে যে বৈঠক বসে সব অনেক চারটে পাঁচটা লোক জোটে তাদের কাছ থেকে আমরা এই খবরগুলো শুনতে পাই এখানের মধ্যে তো পার্থক্য তো থাকেই না নিজের কানে বা নিজের বন্ধুদের সঙ্গে তাদের কাছ থেকে শুনা একটা আলদা জিনিস আর অনলাইনের মাধ্যমে দেখা একটা আলাদা জিনিস আর আপনি ভুয়ো খবর শুনেছেন ভুয়ো খবর অনেক শুয়া মানে শুনা যায় ভুয়ো খবরে বন্ধু বান্ধবরা আছে তারা একটা কোনও গুজব কথা তুললো গুজব কথাটা তুললে এটা একটা মানে কি আমাদের নিজেদের মধ্যে সংশয় জাগে গুজব কথা তুললে আর এটা কীভাবে সামাজিক প্রভাবিত করে সামাজিক প্রভাবিত মানে আপনি ধরুন একটা কোনও কথা শুনে বা আমি একটা যদি কোনও খবর শুনে সেটাকে অন্য কারও কাছ থেকে মানে পাচার করি বা চালাই তাদেরকে বলি সেটা একটা মানে কী বলবো সমাজকে চারদিকে ছড়াচ্ছি এটাই হচ্ছে আর কি মানে ভুয়ো খবর ভুয়ো খবর শুনা কি যে এই কাজটা হয় নি তাও এই কাজটা শোনা বা এই কাজটা মেয়েটা পালিয়ে গেছে সেই কাজটাকে আমরা অন্যভাবে গুছিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে সেটাকে ভুয়ো তোলা অনেকে বলে না যে ভুয়ো তুলেছে কথা এখানে এই ঘটনাটি ঘটনাটি ঘটেছে এখানে এইটি জিনিস এই জিনিসটা হয়েছে এখানে সেই জিনসটা হয়েছে এইগুলোই আর কি ভুয়ো খবর ভুয়ো খবর শুনে কোনও লাভ নেই প্রথমত আর এখানে অনলাইন মাধ্যম জিনিসটা আলাদা আর আপনার এখানে নিজের কানে শোনা একটা যে খবর সেই জিনিসটা আলা